আমার যেহেতু ক্রিকেট সবচেয়ে পছন্দের খেলা তাই ক্রিকেট প্লেয়ার বিশ্ববিখ্যাত উইকেট কিপার এক নম্বর উইকেট কিপার এমএসডি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি আমার পছন্দ কারণ তার যে স্কিল এবং তার যে মুভমেন্ট আমাকে মুগ্ধ করেছে এবং তার এই গোটা বিশ্বে ছড়িয়ে পড়া আমার খুব ভালো লেগেছে এবং তার ঐতিহাসিক শট হেলিকপ্টার আমাকে মুগ্ধ করেছে আমার পছন্দ করার কারণ আরও কিছু বিশেষ কারণ আছে যেমন বিশ্ববিখ্যাত উইকেট কিপিং এর জন্য এবং তার হেলিকপ্টার শটের জন্য ও তার মানসিকতা এবং তিনি ওয়ার্ল্ডের এক নম্বর ক্যাপ্টেন যিনি ওয়ার্ল্ড কাপ বিশ্বকে পাইয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পাইয়ে দিয়েছেন এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পাইয়ে দিয়েছেন